প্রযুক্তিগত উন্নতি উন্নতির মধ্য দিয়ে ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলোর মধ্যে হলো প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আজকের দিনে ক্যামেরা ব্যবহার করে আসছি ক্যামেরা ছাড়া আমরা কোনো কাজই ঠিকভাবে করতে পারব না ক্যামেরা সুতরাং বলা যেতে পারে প্রত্যেকটা অনুষ্ঠানে ক্যামেরা যুক্ত হয়েছে আজকের দিনে গাড়ি ব্যবহার করা ড্রোন ব্যবহার করা হচ্ছে এগুলো আজকের দিনে প্রযুক্তি ধর্মীয় অনুষ্ঠানে পালিত হয়ে থাকে এছাড়াও নতুন নতুন কিছু সব কিছুর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিজিটাল মার্কেটিং যেটা এখন সোশ্যাল মিডিয়া এই স্কুলে একটা কোনো প্রোগ্রাম হলে তার পাশে এখন আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ইউজ করছি সোশ্যাল মিডিয়া টি ভি চ্যানেল এইগুলোতে আমরা আজকে ছড়িয়ে দিতে পারছি প্রযুক্তির ফলে এছাড়াও আমরা কোনো গাড়িকে স্কুলে ছাড়লে সেটাকে আমরা ট্র্যাকিং করে বুঝে নিতে পারছি কোন জায়গাতে গাড়িটা রয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আমরা আজকের দিনে প্রযুক্তির সাথে অনেকটাই এগিয়ে করে নিতে পারছি